উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে পুরুলিয়া জেলার যে মুখ্য চ্যালেঞ্জ ও সুযোগগুলি রয়েছে সেগুলি তো অর্থনৈতিক দিক রয়েছে পুরুলিয়া জেলার অর্থনীতি একটি বড় উদাহরণ যে পুরুলিয়া জেলাই প্রধানত কৃষিনির্ভর একটি জেলা কিন্তু এখানের বেশিরভাগ মানুষই কিন্তু ব্যবসায় নিমগ্ন তার প্রধান কারণ হল জলবায়ু পুরুলিয়ার জলবায়ু কিন্তু শুষ্ক জলবায়ু মৌসুমী জলবায়ু তাই এখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে চাষবাস কিন্তু সেভাবে হয়ে ওঠে না বছরের একবার কি দুবার এখানে প্রধানত চাষ হয়ে যায় বিশেষত বর্ষাকালে এখানে চাষ হতে দেখা যায় অন্যান্য সময় শীতকালে টুকটাক হয় কিন্তু অন্যান্য সময় কিন্তু আর চাষ হয়না তাই অর্থনৈতিক দিকটা কিন্তু এই চাষবাসের দিক থেকে অনেকটা নিম্নমানে নেমে গেছে এবং সামাজিক দিক সামাজিক দিকে যদি আপনি বলতে চান তাহলে প্রথমেই বলতে হয় যে পুরুলিয়া জেলার যে সামাজিক অবস্থা তাতে বেশিরভাগ মানুষই কিন্তু তাদের জীবিকাকে ব্যবসা বেছে নিয়েছে পরিবেশগত দিক যদি বলতে চান পুরুলিয়ার পরিবেশগত দিক আগের তুলনায় অনেকটা উন্নতিকর এখানে তো প্রচুর জঙ্গল গাছপালার একটি শহর এবং সেই শহরের বেশিরভাগ অঞ্চলই কিন্তু কেটে নিয়ে সেখানে বড়ো বড়ো বিল্ডিং কোম্পানি পর্যটন কেন্দ্র তৈরির ভাবনা এবং প্রোজেক্ট চলছে তা কিন্তু আগের তুলনায় পুরুলিয়া জেলাকে অনেকটা যা ছিল তার তুলনায় কিন্তু আরো খারাপ পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে আমার মনে হয় সেইদিকে সরকারকে একটু ধ্যান দেওয়াটা প্রয়োজন রয়েছে এছাড়া যে মৌলিক সুযোগ সুবিধা পুরুলিয়া জেলায় তা কিন্তু সব জেলার মতনই এখানেও প্রায় একই বলতে পারেন এখানে পানীয় জলের যে ব্যবস্থা তা আগের তুলনায় কিন্তু অনেক উন্নত হয়েছে বাড়িতে বাড়িতে কল দিয়ে দেওয়া হয়েছে জলের আগে কিন্তু অনেক নোংরা বেরোত এখন কিন্তু তা কিন্তু দেখা যায় না নোংরা জল এখন দেয় না এখন পানীয় জলকে পিউরিফাই করে ব্লিচিং দিয়ে জল পরিশুদ্ধ পানীয় জল কিন্তু এখন সরকারের কাছ থেকে আমরা পেয়ে থাকি